আমাদের গ্রাম থেকে অনেক মানুষেরা ছোট নৌকা করে নদীতে মাছ ধরতে যায় যেমন নেটের জাল দিয়ে ব্যাট জাল দিয়ে বাগদা চিংড়ি মারে তারপরে বরশিতে বরশিতে তোমার বরশি দিয়ে বরশিতে চার গেঁথে আজে মাছ কোচে মাছ বিভিন্ন ধরনের চার দিয়ে বিভিন্ন ধরনের বড় বড় মাছ মারে নৌকায় করে তারপরে তোমার এই থোপা দিয়ে কাঁকড়া ধরে আমাদের গ্রামের মানুষেরা গ্রামের মানুষেরা থোপা দিয়ে নদীতে কাঁকড়া ধরে তারপরে সেখান থেকে যারা আরও অনেক দূরে যায় যেমন সমুদ্রে যায় সমুদ্রে যারা যায় সেখানে ছোট ছোট কোনো নৌকার ব্যবস্থা থাকে না সেখানে যেতে গেলে বড় বড় ট্রলারের প্রয়োজন হয় সেই ট্রলার নিয়ে তারা সেখানে বড় বড় মাছ ধরে সামুদ্রিক মাছ ব বড় বড় মাছ সেই জন্য করে ট্রলারের প্রয়োজন হয় ট্রলার না নিয়ে গেলে সেখানে অসুবিধা হয় সেই জন্য করে ট্রলার নিয়ে যায়